সকালে উঠি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওঠার পরে বাইরে ছড়া দেওয়া হয় লাতা দেওয়া হয় লাতা দেওয়ার পর বাইর ঝাঁটানো ঘরে আরও ইত্যাদি কাজ আছে ঘর ঝাঁটানো মোছা এরম সমস্ত কাজ আছে তারপরে ব্রাশ করা হয় ব্রাশ করার পরে চা খাওয়া হয় চা টা খেয়ে আমাদের ওখানে সজলধারার জল আছে জল ছাড়ে জল ছেড়ে এসে টাইমে জল ছাড়া সেই জল ছেড়ে দিয়েছি জল ধরা হল জল বাথরুমের জল ঘরের জল রান্নার জল যাবতীয় জল আমাদের অনেক তুলতে হয় জল টল তোলার পরে স্নান করা হয় স্নান টান করে বাচ্চাদের পড়াই দুটো বাচ্চা আসে সেই বাচ্চাদেরকে দুটো পড়াই এক ঘণ্টা এক ঘন্টা পড়ানোর পরে পুজো করা হল পুজো টুজো করে তারপরে রান্নার রান্নার জন্যে ব্যবস্থা নেওয়া হয় রান্না এবার রান্না মাছ আনে বাজার যাওয়া হয় সবজি মাছ কিনে আনা হয় মাছ বাছা হল মাছ টাছ ধোয়া হল মাছ সবজি টবজি কিনে দুপুরে রান্না টান্না হল রান্না টান্নার পর আবার রান্নার বাসন হয় দুপুর বেলায় আবার এক টাইম আমাদের ওখানে জল ছাড়ে আধ ঘণ্টা আধ ঘণ্টা জল ছাড়ে আ ধঘণ্টা জল ছাড়ার পরে সে সব আবার জল ধরা হল জল নানারকম জায়গায় আবার জল তোলা হল জল টল তুলে খাওয়া হল খাওয়ার পরে আবার সে বাসন কোষণ ধোওয়া হয় ধুয়ে আবার এক ঘন্টার মতন দুপুরে বিশ্রাম করা হয় শোয়া বিশ্রাম টিশরাম করে আবার উঠে দুপুরে ওঠা হল বিকেলে বিকেলের পর ওঠার পর আবার বাইর ঝাঁটানো ঘর ঝাঁটানো নানারকম কাজ থাকে কাপড় জামা তোলা পাট করা এসব নানারকম কাজ থাকে আবার আমার মেশিন আছে দর্জি মেশিন আছে ওখানে টুকটাক লোকের সেলাই টেলাই দেয় বা নিজের বাড়ির রইলো সেই সব সেলাই পত্র করলাম করার পরে সন্ধ্যে হল সন্ধ্যে বেলায় সন্ধ্যা দেওয়া একটু ঠাকুরের বই পড়ি সেসব বই পড়া হল বই টই পড়ে একটা বাচ্চার পড়াই বাচ্চাকে এক ঘন্টা দেড় ঘণ্টা মত বাচ্চা পড়ানো হয় বাচ্চা প পড়ানোর পরে বাচ্চা পড়ানোর পরে হচ্ছে আবার রাত্রের বেলার রান্না রুটি সবজি ডাল এ সমস্ত রান্না করা হয় রান্না করে খেতে আবার টাইম যদি থাকে আবার একটু মেশিনে কাজ করলাম সেলাই মেশিনে কাজ করার পর আমাদের খাওয়া দাওয়া প্রায় এগারোটা বাজে এগারোটার সময় খাওয়া দাওয়া হয়ে গুছানো গুছানি করে শুতে শুতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে যায় বারোটার সময় শুই